আমি স্যার আমি রাসমণির মা বলছি আপনার কাছে নাচ শেখে আমি যে ও কেমন নাচ করছে একটু যদি আমাকে বলতেন আমিও দেখছি যে বাড়িতে সেরকম প্র্যাকটিসটা করছে না তাহলে কি আপনি কি নাচ সেরকম দেননি ওকে আমি তো আপনি কি ওকে বাড়িতে সেরকমভাবে কিছু কাজ দিচ্ছেন না ও কিন্তু বাড়িতে এসে কাজ করছেনি আমি তাহলে তো দেখতে পেতাম যে বাড়িতে ও নাচটা প্র্যাক্টিস করছে কিন্তু সেরকম তো তাহলে তাহলে আপনি ওর একটু ব্যবস্থা করুন একটু শাসন করুন জোরজার একটু যেমন ও প্র্যাক্টিস করে বাড়িতে যে কোনো একটা কাজে কিন্তু আমি আমিও তো ওই জন্য আপনাকে ফোনটা ওইজন্যেই আপনি আপনাকে আমি ফোনটা করেছি যাতে ও এরকম করছে না আর অনেকদিন খোঁজখবরও নেওয়া হচ্ছে না আর আমি যেতেও পারছি না ওর সঙ্গে আমার একটা বাচ্চা হয়েছে ছোটো ওইজন্য আমিও তাকে দেখব না ওকে দেখব আমি বলছি কিছুদিন পরে স্যার আমি একটা কথা বলছিলাম আমি বলছি আবার কিছুদিন বাদে ওর একটা পোগ্রাম আছে এখানে সেজন্য আমি জিজ্ঞেস করছিলাম যে হল ওই মানে নাচের ওখানে একটু দু একটা ভালো দেখে আমার নাচ তুলে দেন রবীন্দ্র সংগীত যাতে ও সেটা যেমন ও প্র্যাক্টিস করে বাড়িতে ওটা এখানে এসে করতেও পারে কেন আমি তো ওকে ফিজটা দিয়ে পাঠিয়েছি তো হ্যাঁ আগের মাসে ফিজ দিয়ে পাঠিয়েছি আপনাকে দিতে বলেছি আপনি আপনি কার্ডটায় সই তাহলে আমি তো কার্ডটা আপনাকে দিয়ে পাঠিয়েছি কার্ডটায় সই করলিই তো বুঝতে পারবেন যে বেতন দিচ্ছি না দিইনি আর তাহলে আপনি একটু লক্ষ্য রাখবেন আমিও বাড়িতে লক্ষ্য রাখব তবুও আপনাকে একটু বলা যাতে আপনি লক্ষ্য রাখেন আর এখনকারের সত্যি কথা বলতে কি মানুষ বেশি ফোনটা পেয়ে বাচ্চারা বেশি এখন বদমাশ হয়ে গেছে ফোনটার জন্যই বেশি বদমাইশি করছে নাহলে তো ও আগে আমিও দেখেছি যে প্রোগ্রাম টোগ্রামে নাচ টাচ ভালোই করত আর আমি যেতেও পারছি না যে ওকে আমি যেয়ে আপনার কাছে যখন যাব কিন্তু আমি সেরকম পারছি না আমি দেখব এবার আপনার আপনার কাছকে গেলেও আপনি একটু লক্ষ্য করুন আর কিছু বলবেন স্যার